আমি আপনার অটোতে করে বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারের ব্যাগটি আমার অটোতে রয়ে গেছে গোঁসাই বাজারের ঠিকানায় ব্যাগটি পৌঁছে দিয়ে যাবেন